পশ্চিমবঙ্গে অনেকগুলো ধর্ম আছে তার মধ্যেও হিন্দু মুসলিম খ্রিষ্টান আদিবাসীদের টুসু আর টুসু গান হয় আর হিন্দুদের মধ্যেও তোমার অনুষ্ঠান হয় যেমন দুর্গা পুজো হয় প্রথমে দুর্গা পুজো থেকে শুরু হয় দুর্গা পুজোয় অনেক অনেক বড়ো মেলা হয় দুর্গা পুজোটা অন্তত পাঁচ দিনের মেলা হয় প্রথমে ষষ্ঠী হয় তারপরে সপ্তমী তারপরে অষ্টমী তারপরে নবমী তারপরে বিজয়া দশমী এবার আর ষষ্ঠীতে সবাই অঞ্জলি দিতে যায় সকালে অঞ্জলি দেয় তারপরে অঞ্জলি শেষ হয়ে গেলে তারপরে পুজো পুজো টুজো হয়ে গেলে তারপরে প্রসাদ নিয়ে সবাই বাড়ি আসে এবার ও বিকেলে মেলা শুরু হয় বিকালে সন্ধ্যার থেকে মেলা শুরু হয়ে যায় সন্ধেবেলা অনুষ্ঠান হয় আর প্রচুর দোকান বসে যেমন বেলুনের দোকান খাবারের দোকান মিষ্টির দোকান সব রকম বসে আর দুর্গা পাঁচ দিন হলেও মেলাটা সারা জীবন মনে থাকে কেন হিন্দুদের এটা সব থেকে বড়ো উৎসব হলো দুর্গা পুজো দুর্গা পুজোয় সব থেকে বেশি আনন্দ হয় আর সপ ষষ্ঠীর দিন পরে সপ্তমীর দিন সপ্তমীর দিনও আরো ভালো মেলা হয় আর আরও ভালো সব হয় আর দুর্গা পুজোটা এমনই হিন্দুদের নুতন বস্ত্র সবাই কেনে কেনাকাটা করে দুর্গা পুজোয় বেড়াতে যায় ঘুরতে যায় সব জায়গায় সবাই নুতন পোশাক কেনে তারপরে দুর্গা পুজোয় ঘুরতে যায় আর সব জায়গায় পাড়ার অলিগলিতে সব জায়গায় পুজোটা হয় সব গলিতে গলিতে গেলে দুর্গা পুজো সব একেকটা মোড়ে একেক জায়গায় সব জায়গায় গেলে দুর্গা পুজো হয় আর আর সেখানে খাবারের দোকান সব জায়গায় খাবার মিষ্টি বেলুন সব কিছুর দোকান বসে ষ্টেশনারীর দোকান বসে সেসব জায়গায় সবাই কেনাকাটা করে প্রচুর লোক হয় প্রচুর ভিড়ও হয় সে সব প্রচুর একটা লোক হয় সেখানে প্রচুর ভিড় হয় সেখানে অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রচুর লোক হয় সেখানে বড়ো বড়ো বড়ো বড়ো অনুষ্ঠান হয় সেখানে নাচ গান সব রকম হয় নাটক যাত্রা এই সবগুলোও হয় আরো আরো অনেক কিছু হয় আবার নবমীর দিন এরম ভালো অনুষ্ঠান হয় সে সময় সবাই ঘুরতে যায় আর বিজয়ার দিন যখন ঠাকুর ডোবানোর সময় আসে তখন কাদা খেলা হয় সিঁদুর খেলা হয় এই সবগুলো হয় তারপরে ঠাকুর ডোবানোর পরে সেখানে জল ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দেওয়া হয় কাদা কাদা মাখানো হয় এই সবগুলো হয় এরপরে আসে কোজাগরী লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা রাত্রেবেলা হয় সেটা হচ্চে আমাদের ধনধান্যের দেবী ওই জন্য তাকে পুজো করা হয় সেটা রাত্রে পুজো করা হয় ওই জন্য কোজাগরী লক্ষ্মী পুজো বলে সেদিন পূর্ণিমা থাকে পুরো সেদিন লক্ষ্মী পুজোটা হয় রাত্রে সেই পুজোটা হয় এর এর এরপরে আসে কালী পুজো কালী পুজোর সময় তোমাদের বাজ বাজি কিনতে হয় বাজি ফোটে সারা রাত রাতে অনুষ্ঠানও হয় এটা সারা রাত ধরে প্রায় পুজো হয় কালী পুজোটা হয় কালী পুজোর সময় প্রচুর একটা আনন্দ হয় রাত্রে হয় পুজোটা এই জন্য সব থেকে বেশি আনন্দ হয় রাত্রে বাজি ফোটে চারিদিক বাজি ফুটতে ফুটতে যেন আলোয় আলোয় হয়ে যায় এতোটা সুন্দর বাজি ওঠে এতো দামি দামি বাজির এতো ভালো বাজি ওঠে সে সেই জন্য এটা ভালো লাগে এরপরে হয় ভাইফোঁটা ভাইফোঁটাটা হচ্ছে সব বোনেরা নূতন জামা প্যান্ট পরে ভাইকে ফোঁটা দিতে আসে ভাইয়ের আয়ু বাড়ানোর জন্য সবাই ভাইফোঁটা দিতে আসে এরপরে আসে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সময় সবাই অঞ্জলি দিতে যায় সরস্বতী পুজোটা স্কুলে হয় স্কুলে স্কুল স্কুলে যারা থাকে সবাই যায় স্কুলে ছাত্র ছাত্রীরা সবাই অঞ্জলি দিতে যায় এবার বাড়ির থেকে যারা অঞ্জলি দিতে যায় সবাই যায় গিয়ে অঞ্জলি দেয় স্কুলে কলেজে সব জায়গায় সরস্বতী পুজো হয় সেখানে পুজো অঞ্জলি দিতে যায় অঞ্জলি দেবার পরে সবাই প্রসাদ নিয়ে তারপর বাড়ি আসে আবার অনেকে ঘুরতেও যায় সরস্বতী পূজার আনন্দে সবাই ঘুরতে যায় সব জায়গায় সরস্বতী পুজোটা এতো ভালো লাগে কেন না সেটা পড়াশোনার জন্য সব থেকে ছাত্র ছাত্রীদের সব থেকে ভালো লাগে সরস্বতী পুজো তা তাদের কেননা পড়ার জন্য সব মানে দেবতা এই জন্য সবাই সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে যায় পড়াশোনার জন্য ওটা অঞ্জলি দিতে যায় ওটা সবাই এরপরে আসে বিশ্বকর্মা পুজো সেটা হলো মেশিনপত্র যাদের আ এবার এই জন্য মেশিনপত্রর জন্য সবাই মেশিনকে ওই সময় সবাই ধুয়ে মুছে পরিষ্কার করে একদম সেটাকে সাজিয়ে ফেলে সাজানোর পরে সেটা পরি পুজো করা হয় সেটা সেটাও ভালো ভালো অনুষ্ঠান ভালো রকম পুজো হয় পুজোয় স পুজো হয়ে থাকে এরপরে ভাদ্র মাসের শেষে মনসা পুজো হয় মনসা পুজোয় সবাই সবাই তোমার দুধ কলা এই সব দিয়ে সবাই পুজো করে থাকে মনসা পুজোটা মনসা পুজোও অনেক রকমের মনসা পুজোয় আবার তোমার যেটা বাড়ি হয় সেটা পান্তা ভাতটা দিয়েও হয় পান্তা ভাত এই সব দিয়েও একটা পুজো হয় মনসা পুজো আর মুসলমানদের প্রধান উৎসব হলো ঈদ ঈদের সময় এরা এই মুসলমানদেরে প্রধান একটা উৎসব হলো ঈদ এটা মুসল এরা এই ঈদের সময়টায় বেশি আনন্দ করে থাকে ঈদটাই হলো মুসলমানদের সব থেকে প্রিয় উৎসব আর আর হচ্ছে সর্দারদের হচ্ছে টুসু গান এটা হলো ওদের একটা ভালো রকম একটা বিশাল ভালো একটা উৎসব সেটা এই সময়টায় ভা বেশি আনন্দ করে থাকে টুসু উৎসব এটা সারা রাত ধরে অনুষ্ঠান হয় সেখানে ওরা ওটা সারা রাত ধরে এই অনুষ্ঠানটা দেখে বা সারা রাত ধরে ওখানে থাকে এটা ওদের একটা প্রিয় উৎসব সর্দারদের এটা হচ্ছে প্রিয় উৎসব টুসু গান এখানে ওরা সারা রাত অনুষ্ঠান দেখে আর খ্রিস্টানদের অনুষ্ঠান হচ্ছে বড়ো দিন বড়ো দিনে এরা সবাই কেক কাটে কেক কেক নিয়ে সবাই একটা কেক কিনে আনে বড়ো বড়ো কেক এবার সেটা সবাই কেটে পরিবারের সবাই খায় এবার মানে সবাই কেক কাটে খ্রিস্টান দিনে বড়ো দিনে বড়ো দিনে খ্রিস্টানরা সবাই কেক কাটে আমাদের এই পশ্চিমবঙ্গে এই সব ধর্ম বলে এই সব ধর্ম দেখা যায় আর অন্য কোথাও এতো বেশি দেখা যায় না আমাদের এই পশ্চিমবঙ্গে এই সব ধর্মগুলো দেখা যায় প্রচলিত এটাই হলো আমাদের পশ্চিমবঙ্গের ধর্মের বৈশিষ্ট্য হলো এটা আর আমাদের এখানে ইজরায়েলরা থাকে সেটা আমাদের এখানে আমাদের এখানে ইজরায়েলরা থাকে সেটা ধর্মের নয়